হ্যাঁ বলুন হ্যাঁ বলছি ও এখন এখন আমি তো মোটেই আমার সময় হাতে সময় নেই আমার প্রচুর কাজ পরে আছে বুঝলেন তো পরে পরে আপনি পরে কথা বলবেন দেখছি দেখছি দেখছি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান আচ্ছা ঠিক আছে আপনার কতগুলো আছে কতগুলো আচ্ছা কদিনের মধ্যে আপনাকে দিতে হবে ও আচ্ছা আচ্ছা আচ্ছা এতো অল্প সময়ের মধ্যে পারবো হ্যাঁ এই কাজের খুব খিঁচি মিচি জানেন না ম্যাডাম বুঝলেন আমার প্রচুর প্রচুর প্রচুর কাজ রয়েছে হ্যাঁ তারপর ধরুন লেবার আসছে না যারা যে আপনার কাজটা করে দেবে তারা আসছে না ঠিক আছে এবার লেবার নিয়ে খুব সমস্যায় পড়েছি বুঝলেন ম্যাডাম লেবার থাকলে আপনাকে বলতে হতনা হ্যাঁ আপনাকে বলতে আপনাকে চলে আসতে বলতে পারতাম কিন্তু একদম মোটেই লেবার আসছে না লেবার খিঁচি মিচি করছে বুঝলেন ম্যাডাম আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে কি বলছি আমার লেবার নিয়ে খুব সমস্যা ম্যাডাম লেবার আসতে চাইছে না ঠিক আছে তবুও আপনাকে আমি পরে ফোন করলে হবে না এটা কতগুলো আচ্ছা কতগুলো আপনার মাল আছে কতগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম আপনি এক কাজ করুন কালকে তাহলে একবার আসুন ঠিক আছে কালকে একবার আসুন তাহলে কালকে কালকে কিন্তু পেমেন্ট ম্যাডাম টাকা কিন্তু বেশি লাগবে বুঝতে পারলেন তো সবেতে কিন্তু এক্সট্রা এক্সট্রা চার্জ লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক তাও আমরা ধরুন সকাল ছয়টা থেকে একদম পুরো রাত নটা অবধি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আসুন তাহলে কিন্তু বেশি লাগবে ম্যাডাম ঠিক আছে হ্যাঁ রাখুন তাহলে হ্যাঁ হ্যাঁ